আমি একজন বাইক রাইডার এবং আমি অনেক অনেক দুর্গম রাস্তা দিয়ে বাইক রাইডিং করেছি তার মধ্যে সবথেকে বেশি দুর্গম রাস্তা ছিল আই থিঙ্ক লাদাখে এবং সেখানে আমরা সব বন্ধুরা গিয়েছিলাম লাদাখে সেটার সব ব্যবহার তাদের সব কালচার খুবই ভালো এবং সেখানে রাস্তাগুলি সব পাহাড় কেটে রাস্তা এবং অফ রোডিং রাস্তা খুবই খারাপ ছিল রাস্তা কোথায় পাথর এবং রাস্তা দিয়ে যেতে খুবই ভয় লাগছিল কখন পাহাড় থেকে পাথর পড়ে যায় এবং রাস্তা খুবই খারাপ হয়ে যায় এবং রাস্তার মাঝে খুবই গর্ত পর্ত থাকত এবং জল জমে থাকত এবং সেটি খুবই খারাপ রাস্তা ছিল এবং ভোরবেলা করে যখন আমরা লাদাখ থেকে অমরনাথে যাই সেখানে রাস্তার উপরে বরফ পড়েছিল এবং খুবই রাস্তা খুবই পিচ্ছিল ছিল তার মধ্যে আমার একটি বন্ধু পড়ে গিয়েছিল সেটির এক্সপিরিয়েন্সটি খুবই খারাপ ছিল এবং সেখানে বিভিন্ন বন্যপ্রাণী যেমন নেকড়ে ফেকড়ে সেগুলি ছিল তাদের বন্যপ্রাণীর রাস্তার মধ্যে চলে আসা তার একটা দুর্গম ভয়াবহতা ছিল এবং সেখানে রাস্তা খাবার না ক্যারি করে নিয়ে গেলে সেটি একটা খুবই বাজে এক্সপিরিয়েন্সের মধ্যে পড়েছিলাম আমরা এবং রাস্তা বলতে গেলে খুবই খারাপ এবং সেখানে কোনো দোকান নেই কোনো কিচ্ছু এক্সট্রা সুবিধা ছিল না এবং বিভিন্ন ধরনের যে রাস্তার মধ্যে যে জলের সংকটের মধ্যে মধ্যে পড়েছিলাম আমরা